আমি অনলাইনে দুটো জিনিস কিনেছিলাম একটা সিটিগোল্ডের কানের আর দুটো ছেলে মেয়ের জন্য ঘড়ি কিনেছিলাম সিটিগোল্ডের কানেরটা দুবার তিনবার পরার পরই একেবারে রং উঠে যায় যেটা পরে আর বাইরে বেরোনো যায় না আর ঘড়িগুলো রংগুলো একেবারে চোটে গেছে সময়টাও ঠিকঠাক দেখা যায় না কখনও কম হয় কখনও বেশি হয় ছেলেরও আর পছন্দ হয় না মেয়েরও আর পছন্দ হয় না সামনা সামনি দোকান থেকে কিনলে হয়তো আমি দোকানদারকে গিয়ে দেখাতে পারতাম যে এটা একটু ভালো দেখে দিলে ভালো হতো বা এটা পাল্টিয়ে দিওয়ার জন্য অনলাইন আর কখনোই আমি জিনিস কিনতে চাই না বা কিনবোও না কেন আমি এতে খুবই খারাপ মনে করি